মোবাইলের ডাটা তো সবাই এখন ব্যবহার করেন মোবাইল ডেটা যদি ব্যবহার না করি তাহলে আমি এই এখনকার দিনে টিকে থাকতেই পারবো না এই যে আধুনিক জীবনযাত্রা সেখানে মোবাইল ফোনে মোবাইল ফোন ছাড়া আমরা টিকতে পারি না এবং মোবাইল ফোনটা এখন দরকারই হয় শুধুমাত্র ইন্টারনেটের জন্য তো সেই জন্য মোবাইল ডেটা তো আমাদের ভরতেই হয় এবং মোবাইল ডেটা না ভরলে আমরা পড়াশুনাও করতে পারবো না এবং মোবাইল ডেটাতে অনেক সময় নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না নেট ঠিকভাবে কাজ করে না সেই জন্য আমাকে ওয়াইফাই নিতে হয় এবং ওয়াইফাইয়ের দ্বারাই এখন পড়াশুনাটা হচ্ছে এখন সবকিছুই ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে তো ডিজিটাল ব্যবস্থা করা হবার করার হওয়ার পর আমরা ইন্টারনেট ছাড়া আর কিছুই বুঝি না আসলে